হ্যালো রাজ হোটেল থেকে বলছেন হ্যাঁ দাদা আমি না এই সুভাষপল্লী থেকে বলছিলাম আপনি তো প্রত্যেকদিন আমার বাড়িতে এই ঠিকানায় খাবার পাঠিয়ে দেন কিন্তু আজকে আমি না বাড়িতে নেই আমি আমার ওই মানে কালীবাজারের এই ফ্ল্যাটে আছি আপনি তাহলে আমাকে আজকে ওই ঠিকানায় একটু খাবার অর্ডার করছি সেটা একটু পাঠিয়ে দেবেন হ্যাঁ না না ওই ওই বা টি এইট্টি সুভাষপল্লী নয় আমি আজকে কালীবাজারে একশো দশ লেক গার্ডেনে আছি আমার এই ফ্ল্যাটেই আয় খাবারটা দিয়ে যাবেন হ্যাঁ আমি বলে দিচ্ছি যে কী কী পাঠাবেন দুটো ভেজ চাউ আর দুটো ফ্রায়েড রাইস পাঠাবেন মিক্সড ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন কষা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এখানে আসলে পেমেন্ট করে দেবো আপনি একটু কাইন্ডলি বলে দেবেন যেন আমার ওই ঠিকানায় না চলে যায় আমার এই একশো দশ লেক গার্ডেনে আসতে হবে আমি এখানেই আছি আজকে ঠিক আছে তো এখানেই পাঠিয়ে দেবেন আমি অর্ডারটা প্লেস করে দিচ্ছি